আচ্ছা আপনি কি দক্ষিণ দিনাজপুরের হচ্ছে মিষ্টিওলা তো আচ্ছা আমি ওখানকার মিষ্টির প্রচণ্ড নাম শুনেছি যে ওখানের মিষ্টি খুব দুর্ধর্ষ আমার কিছু রসগোল্লা লাগবে সন্দেশ লাগবে আপনার দোকান থেকে পাওয়া যাবে তো আমার হাজার পিস রসগোল্লা লাগবে আর দুশো পিস সন্দেশ লাগবে আচ্ছা কীরকম কত কত করে আপনার সাইজের দাম কেমন আমাকে দশ টাকার দিতে হবে ছ টাকার তো চলেনা আর তো অত দূর থেকে মিষ্টি আনবো আর অত কম দামের আনবো তাহলে আমার দিন পনের পরে লাগবে সন্দেশ দুশো পিস ওই দশ টাকা কি হ্যালো আপনাকে আমি কদিন আগে বলবো ঠিক আছে আমার পনেরো দিন পরে লাগবে আমি ওই হচ্ছে আর সাত আট দিন পরে বলে দেবো হ্যাঁ তাহলে আপনি টাইমে পৌঁছে দেবেন এবং যেন সুনামটা থাকে হুম ঠিক আছে হ ওকে রাখছি